আচ্ছা আপনি পিক আপের জায়গায় পৌঁছে গিয়েছেন কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তো দেখুন না আপনি এই মসজিটার সামনে এসেছেন কি মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি একটু সামনে এগিয়ে আসুন দেখুন আমি মসজিদটার কাছেই দাঁড়িয়ে আছি